হ্যাঁ আমি অবশ্যই দশ থেকে দশ লাখের মধ্যে পাঁচটি সংখ্যা বলতে পারবো প্রথম সংখ্যাটি হল ন লাখ আঠানব্বই হাজার নয়শো বাহাত্তর দ্বিতীয়টি হল দু লাখ বাষট্টি হাজার ছশো বাইশ তৃতীয়টি হল সাত লাখ চুরাশি লক্ষ চার হাজার তিনশো পঁচিশ চতুর্থ হল তিন লাখ বিরানব্বই হাজার আটশো বত্রিরিশ পঞ্চমটি হল তেরো হাজার তিনশো পাঁচ